স্বাস্থ্যসেবা পরিবহন শিক্ষা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ থেকে শহর গ্রাম বা শহরকে উন্নত করতে আমি সরকারের কাছ থেকে যা যা সাহায্য আশা করবো সেগুলো হলো যেমন আমাদের এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে ঠিকই কিন্তু সেটা আমাদের গ্রাম থেকে অ বেশ কয়েকটি গ্রামের পরে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং সেখানে প্রায় পনেরো থেকে কুড়িখানা গ্রাম সেখানেই স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য সেখানকে যায় মানে এই এরকম পনেরো কুড়িটা গ্রাম থেকে মানুষ যদি একটি স্বাস্থ্যকেন্দ্রে যায় তো সেই সেইক্ষেত্রে সেখানে ভিড়ের সমস্যা দেখা দেবে এবং কারো যদি খুব তাড়াতাড়ি বা খুব জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন হয় তো সে তার সময় মতো বা পৌঁছাতে পৌঁছাতে তার অনেকটা দেরি হয়ে যাবে তো সে তার সময় মতো স্বাস্থ্যসেবা পাবে না এই জন্য আমার সরকারের কাছে অনুরোধ যে আমাদের প্রতিটা গ্রামে নাহলেও যেমন গ্রাম দুটো গ্রামের পিছু একটা স্বাস্থ্যকেন্দ থাকে যেমন এক গ্রাম থেকে অপর গ্রামে গেলে যেমন স্বাস্থ্যকেন্দ্র পাওয়া যায় সেইক্ষেত্রে গ্রাম গ্রামেরও উন্নয়ন করা যাবে এবং তার উপর যেই সব রাস্তাগুলি রয়ে রয়েছে সেই সব রাস্তাগুলোকে তার বাগাতে হবে বা যেসব রাস্তাগুলো আগে করা হয়েছিলো যেমন আগে ঢালাই রাস্তা করা হয়েছিলো বা এবং সেই ঢালাইয়ের উপর পিচ রাস পিচ করা হয়েছিলো এখন সেই পিচগুলো সব উঠে গিয়েছে এবং ঢালাই রাস্তা যেগুলো ছিলো সেগুলো ভেঙে বেরিয়ে এসেছে এবং তার রডগুলি দেখা যাচ্ছে সেইক্ষেত্রে আমার সরকারের কাছে অনুরোধ যে তারা যেন ওই রাস্তাগুলি বাগানোর প্রথম দিকে বাগানোর প্রচেষ্টা করে এবং ভালোভাবে রাস্তাগুলি বাগিয়ে তুলে যাতে লোক কোনো শহরে কোনো ডাক্তারখানা বা কারো যদি এমারজেন্সি কোনো কিছু কাজ থাকে যেমন কোনো মানুষ অসুস্থ পা অসুস্থ বাস্ খুব শরীর খারাপ সে যেমন তাড়াতাড়ি শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারে এরখম যেমন হয় এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখতে হবে স্বাস্থ্যকেন্দ্রে যাতে লোক তাড়াতাড়ি যেতে পারে কোনো জায়গায় শহরে ডাক্তার দেখাতে এবং রাস্তাগুলো অবশ্যই তার মধ্যে ভালো রাখতে হবে যেমন শের দা সেই রাস্তা দিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে পারে এবং এরপর যে অন্যান্যগুলো করতে হবে পানীয় জলের যে সমস্যাগুলো যেসব গ্রামে রয়েছে বা যেসব এলাকায় রয়েছে পানীয় জলের অসুবিধা সেই সব জায়গাতে পানীয় জলের ক্ষেত্রে একটু সুরাহা করতে হবে সাধারণ মানুষের ক্ষেত্রে যাতে তারা সেই পানীয় জলের ক্ষেত্রে পানীয় জল নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পানীয় জলের পাশাপাশি যেসব কৃষকরা মাঠে চাষ করে এবং তারা তাদের চাষ করা জিনিসগুলোকে তাড়াতাড়ি যাতে বা শহরে গিয়ে বিক্রি করতে পারে বা তাড়াতাড়ি বা ফলন ফলানোর জন্য যে জলের প্রয়োজন সেই জল সরবরাহ যাতে তারা পায় সেইক্ষেত্তেই নজর দিতে হবে তবে চাষ চাষবাস ভালো হবে সে এলাকার মধ্যে